আমি একবার ভলভো বাসে আসানসোল থেকে রানী আসানসোল থেকে শিলিগুড়ি গেছিলাম তাতে আমি যা আনন্দ পেয়েছিলাম তারই একটু বর্ণনা দিচ্ছি এই ভলভো বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর এবং এত আরামদায়ক এবং এদের যে ড্রাইভারের সীট সেটাও বেশ উঁচুতে এবং দেখেই মনে হয় খুব নিরাপদভাবে চালানো যায় এবং খুবই নিরাপদভাবেই চালিয়ে আমাদেরকে শিলিগুড়ি নিয়ে গেছেন ভদ্রলোক এবং এখানে যে স্টোরের যে ক্যারিয়ার আছে যে বাসের নিম্নভাগে এত জায়গা যে প্রচুর জিনিস রাখা যায় এবং যেহেতু এগুলো বাসের ভিতরে থাকছে না তার জন্য কোনো ডিস্টার্বেন্স হয় না যাত্রীদের তাছাড়া এখানে যে সীটের যে গ্যাপ সীটের যে মাঝখান দিয়ে যে প্যাসেজটা থাকে সেটাও যথেষ্ট চওড়া এবং একটা সীট থেকে একটা সীটের ডিস্টেন্সটাও বেশ ভালো যার জন্য লম্বা লোকদেরও কোনো অসুবিধা হয় না প্লাস এর সমস্ত সীট হচ্ছে পুশ ব্যাক তাছাড়া এর জানলাগুলো হচ্ছে স্বচ্ছ কাঁচের যার জন্য আপনি সেই কাঁচ দিয়ে নৈসর্গক নৈসর্গিক দৃশ্যও আপনি অনুভব করতে পারেন এবং আপনি যথেষ্ট আরামদায়কভাবে এই বাসে যাত্রা করতে পারেন এবং আমি সত্যিই খুব আনন্দ পেয়েছিলাম এই বাসে যাত্রা করে